পুরুলিয়া জেলার স্থানীয় সরকার তৃণমূল সরকার দ্বারা পরিচালিত এই জেলার রাজনৈতিক কাঠামো দুটি ভাগে বিভক্ত গ্রামাঞ্চলের শাসন ব্যবস্থা ও জেলা স্তরের শাসন ব্যবস্থা গ্রামাঞ্চলের শাসন ব্যবস্থাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি প্রথম ভাগ হল পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এর সাথে রয়েছে নয়া পঞ্চায়েত তারপর পঞ্চায়েত সমিতি সেখান থেকে জেলা পরিষদ জেলা স্তরের শাসন ব্যবস্থার ভার রয়েছে পৌরসভার উপর এই পৌরসভা পুরুলিয়া শহরের দেখভালের দায়িত্ব বহন করে আমাদের জেলার একজন বিধায়কের নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি পুরুলিয়া শহর তথা পুরুলিয়া জেলার বিভিন্ন দাবি দাওয়া কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে তুলে ধরেছেন এই দাবি দাওয়া তুলে ধরতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরণের কাজ করেছেন তবুও তাকে আরও সচেষ্ট হতে হবে আমাদের শহরাঞ্চলের সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ দিক যা এখনও ঠিকমতো হয়ে উঠতে পারেনি তা হল রাস্তার ব্যবস্থা এবং জলের ব্যবস্থা এই দুটো দিক মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আরও যত্ন হতে হবে যাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছ থেকে অর্থের মাধ্যমে বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই দুটো ব্যবস্থাকে আরও উন্নত করা যায়